ঘোড়ায় চড়ার একটা অভিজ্ঞতা আমার আছে যে অভিজ্ঞতাটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আমি তখন জানতাম না যে ঘোড়ায় চড়তে গেলে তার লাগাম ধরতে হয় বা ভালো করে চেপে বসতে হয় তো আমি ঘোড়ার ওই যে ফুট প্লেস যেখানটায় পা দিয়ে লাফ দিয়ে উঠতে হয় আমি ওটা ধরে লাফ দিয়ে ওঠার পরেই ঘোড়াটা কিন্তু সোজা সামনের দিকে পা উঁচু করে লাফিয়ে উঠলো এবং লাফিয়ে ওঠার সাথে সাথে আমি পিছন দিকে পড়ে গেলাম এই যে পড়ে যাওয়ার অভিজ্ঞতা এটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে সারাজীবন মনে থাকবে আমার পরবর্তী প্রজন্মর কাছেও এ গল্প আমি করি এবং আগামী দিনে আমার পরিচিত বা আমার জুনিয়ার বা আমার বংশধররা কেউ ঘোড়ায় চড়তে গেলে যাতে এই কতকগুলো ব্যাপার সম্পর্কে সচেতন থাকতে হয় এটা আমি আগাম জানিয়ে দেওয়ার চেষ্টা করি